আমাদের গ্রামে বিয়ের ঠিক হয় দুই পরিবারের দুই ঘটকের মধ্যে এক হচ্ছে ছেলের বাড়ির ঘটক দুই হচ্ছে মেয়ের বাড়ির ঘটক এই দুই ঘটকের মধ্যে কথাবার্তা হয়ে তবেই দুই পরিবারের মধ্যে সংযোগ স্থাপন হয় প্রথমে মেয়ের বাড়ির ঘটক মেয়েদের মেয়ের বাড়ির লোককে নিয়ে ছেলের বাড়িতে যায় ছেলের বাড়ির সবকিছু দেখেশুনে পছন্দ হলে তবেই মেয়ের বাড়ির লোকেরা ছেলের বাড়িতে বলে আসে মেয়েকে দেখতে আসার জন্য তারপর একদিন স্থির করে ছেলের বাড়ির লোকেরা মেয়েকে দেখতে আসে মেয়ে দেখে পছন্দ হলে পরিবেশ টরিবেশ সবকিছু দেখে পছন্দ হলে তবেই ছেলের বাড়ির লোকেরা বলেন যে আপনারা আসুন কথাবার্তা বলুন তবেই মেয়ের বাড়ির লোকেরা ছেলের বাড়িতে যায় সেখানে কথাবার্তা হয় সেখানে দুই ঘটক থাকে উপস্থিত দুই ঘটকের মাঝখানে বসে ওনারা বলেন যে আমাদের এই সোনা দিতে হবে এত গয়না দিতে হবে এই দান বাসন দিতে হবে খাট পালঙ্ক ড্রেসিং টেবিল ফ্রিজ ওয়াশিং মেশিন এই সব দিতে হবে এমনকি ছেলেকে চেন আংটি বোতাম গাড়ি পর্যন্ত দিতে হবে এরকম বলেন এরপর ছেলের বাড়ির এইসব দাবি দাওয়া থাকে তখন মেয়ের বাড়ির সেইসব দাবি দাওয়া যদি না দেওয়ার ক্ষমতা থাকে তখন দুই ঘটকের মধ্যে কথাবার্তা হয়ে একটা কম বেশি করে ঠিক করা হয় তারপর একটা স্থির হয় এই এই দেওয়া হবে তখন সেটা একটা কাগজ কলমে লেখা লেখি হয় তারপর দুই পরিবারের মধ্যে বিয়ের অনুষ্ঠান শুরু হয় বিয়ের অনুষ্ঠানের দিন স্থির হয় ছেলের বাড়ির লোকেরা যথারীতি গাড়ি নিয়ে বর নিয়ে রাত্রেবেলা বিয়ে করতে আসে বিয়ে হয়ে যায় প্রচুর লোক আসে গাড়িতে করে বরযাত্রী আসে তারপর খাওয়া দাওয়ার আয়োজন হয় মেয়ের বাড়িতে বিয়েও হয়ে যায় বিয়ের পর দিন সকালবেলা বাবা তারা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে যায় এই হল আমাদের গ্রামের বিয়ের আয়োজন এভাবেই আমাদের গ্রামে বিয়ের অনুষ্ঠান হয়